পাঁচ হাজার একশো বাহান্ন কুড়ি হাজার দুশো দুই পঁয়তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টি চল্লিশ হাজার চারশো ছেচল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেইশ